ও কী খবর তোমাকে প্র্যাকটিসে দেখছি না মাঠে আসো নি কেন গতবারের ম্যাচটা দেখলাম খুব একটা পারফরমেন্স ভালো হয় নি তোমাকে তুমি যদি ভালো না পারফরমেন্স দিতে পারো তাহলে তো দলটাই তো অকেজো হয়ে যাবে ঠিকঠাকভাবে তোমার পারফরমেন্স না থাকলে দলের অন্য ছেলেগুলো তো তাদের কষ্ট বেকার হয়ে যাচ্ছে আও চেষ্টা তো করেছো ঠিকই আছে কিন্তু এই চেষ্টাটাকে আরও একটু ভালো করে করতে হবে তো কী করছো আজকাল মানে খাওয়া দাওয়া ব্যায়াম এক্সারসাইজ এসবের কি কিছুই হচ্ছে না না পায়ে ব্যাথা হলে সামনে তো আরেকটা ম্যাচ আছে তার জন্য তো ট্রিটমেন্ট নিতে হবে ডাক্তার দেখিয়েছো তাড়াতাড়ি ডাক্তার দেখাও আর হচ্ছে ঠিক মতো খাওয়া দাওয়া করো একটু ড্রাই ফ্রুটস খেজুর বাদাম এসব খাও শরীরে এনার্জি বাড়াও আর তাড়াতাড়ি আবার করে প্র্যাকটিসে এসো আর বেশি দিন দেরি নেই বেশি দিন দেরি নেই আবার তো খেলাটা এসে গেলো তোমাকে তো কিন্তু তার তো উপায় কিছু তো করতে হবে খেলতে তো হবে আজকাল ভালো ট্রিটমেন্টের মাধ্যমে খুব তাড়াতাড়ি ইশ ইনজুরিগুলো ঠিকঠাক করা যায় অসুবিধা নেই একটু ট্রিটমেন্ট করাও তুমি তো সিরিয়াস দেখছি না হ্যাঁ হ্যাঁ ভালো জায়গায় ট্রিটমেন্ট করাও দরকার হলে আমাদের এখানে এসো আমাদের এখানকার যে ডাক্তার আছে তাকে দেখানো হোক কোথায় কি সমস্যা হয়েছে এবং তারপরে প্র্যাকটিসের জন্য খুব কম সময়ই বাঁচবে সেখানে অনেক মেহনত করতে হবে চেষ্টাটাই দরকার গ্যারান্টি আজকাল কেউ কিছুতেই দেয় না আর গ্যারান্টি দিলে যে হবে এমন কোনো ব্যাপার নেই তবে এই চেষ্টাটা করবে এবং চেষ্টা করাটাই দরকার আমরা সবাই এটাই করতে পারি আমাদের বেস্ট পারফরমেন্সটাই দিতে পারি তোমাকেও তাই করতে হবে এবং তোমার সঙ্গে সঙ্গে দলের আরও ছেলেগুলো তাই করতে হবে সে ঠিক আছে জোর খেলার জন্যও খেলার কথাটাও ভেবে জোর পেতে হবে তাছাড়া তোমার পরিবার আছে ফ্যামিলি আছে তাদের কথা ভেবেও মনে জোর পেতে হবে সেভাবে নিজেকে তৈরি করতে হবে একটু একটু করে ধীরে ধীরে সমস্যা আসবে কিন্তু সেই সমস্যার তো সমাধান করতে হবে নাহলে তো সামনে এগিয়ে যেতে সমস্যা হবে এগিয়ে যাওয়াটা তো প্রয়োজন পিছিয়ে থাকলে তো আর হবে না হ্যাঁ হ্যাঁ তুমি ডাক্তারটা দেখাও তারপরে কী সমস্যা হয় জানাও আমি দেখছি এদিকে কী এদিকে কী করা যায় আমার সঙ্গে যোগাযোগ রেখো ডিটাচ হয়ে যেও না ঠিক আছে